আমরা বাঙালি মাছে ভাতেই আমাদের ভালো লাগে আমরা যেহেতু বাঙালি আমাদের মাছ ভাত সবজি তরকারি এই সবে আমাদের দিন চলে আর আমাদেরকে মাছ ভাত এই সব খেতেই ভালো লাগে কিন্তু তো যা আরও যে বিভিন্ন রকমের কন্টিনেন্টাল খাবার রয়েছে সেই সব কোনো খাবারই কিন্তু আমরা খেয়ে থাকি ইডলি দোসা যে আরও যেসব খাবারগুলো রয়েছে এই সব খাবারগুলো আমরা খেয়ে থাকি কিন্তু এই সব খাবারগুলো আমরা রান্না করতে পারি না এগুলো আমরা দোকান থেকে নিয়ে এসেই খেয়ে খাই কিন্তু আমরা সেইভাবে এই সব খাবার পছন্দ করি না এই সব খাবারগুলো আমরা মাঝে মধ্যেই খেতে পছন্দ করি কোনো হালকা টিফিনের মধ্যে বা কোনো অনুষ্ঠান থাকলে বা মন গেলে কিন্তু আমরা বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বা বা পরিবারের সাথে সবার সাথে ঘুরতে গিয়ে কিন্তু আমরা এই সব খাবার খেয়ে থাকি নয়তো আমাদের এর সব দিন দিন চলে মাছে ভাতে